হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ এখান থেকেই বলছি বলুন হ্যাঁ বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আপনি কিরম ধরনের চা চাইছেন হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা আচ্ছা কতক্ষণের বলতে আমাদের তো কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এবার আপনার বাড়ির ডিসটেন্সটা কতটা সেটা দেখতে হবে আপনি আমাদের ঠিকানাটা একটু বলে দিলে তাহলে আমাদের সেখানে চা পৌঁছে যাবে আপনার সময় মতো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসতে পারবো কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আপনি যে ধরনের চা চাইবেন সে ধরনেরই পাবেন আচ্ছা আপনি আমার দোকানের খোঁজ কোথায় পেলেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার থালে ঠিকানাটা এই নম্বরে এই নম্বরে পাঠিয়ে দেবেন আপনার ঠিকানাটা তো আমাদের ডেলিভারি বয় গিয়ে দিয়ে চলে আসবে ওখানে হ্যাঁ হ্যাঁ করতেই পারেন কোন অসুবিধা নেই বলুন না কি জিজ্ঞাসা আছে বলুন বলুন চায়ের দোকানটা আমার আমার প্রায় কুড়ি বছর হয়ে হতে চললো চায়ের দোকানটা আমি কুড়ি বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছি হ্যাঁ আমি তখন থেকেই বিভিন্ন ধরনের চা তৈরি করছি তখন আমার খুবই ছোটো দোকান ছিল এখন আমি এতটা বেড়েছে আর কি এতটা বাড়াতে পেরেছি দোকানটাকে তখন আমার কিছুই ছিল না সেভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা বাঙালি সেরকম বাঙালিয়ানাতো থাকতেই হবে যারা বিদেশ থেকে আসে এখানে আমার দোকানে চা খায় তারাও অনেক নাম করে কারণ তারা তো বিদেশে বিদেশের চা খায় এখানে বাঙালির তো চা খায় না সেজন্য এখানে ওরা ওখানে তো বাঙালির চা পায় না সেজন্য ওরা এখানে বাঙালির চা টেস্ট করতে আসে সেজন্য আমরা বিভিন্ন ধরনের আরকি মাধ্যমের চায়ের দোকান করি চায়ের দোকান চালাই তখন আমার স্টলটা খুবই ছোটো ছিল সেরকম ভাবে দোকানও ছিল না একটা টিনের ছাতওলা এরকম দোকান ছিল জল পড়তো আমি অনেক কষ্ট করে এই দোকানটাকে অনেকটা বাড়িয়েছি আস্তে আস্তে সবাই তো ধরুন একবারে বড়ো হয়ে যাবে না আস্তে আস্তে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এসে কারণ তখন আমি অনেকটা স্ট্রাগেল করছি যার জন্যই আমি এতটা আসতে পেরেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা